আসলে ফটোগ্রাফি বলতে আমরা যা বুঝি আসলে আমার ছবি তোলার একটা বরাবরই অভ্যাস আছে আমি যে কোনো জায়গায় যখন ঘুরতে যাই তার মধ্যে যেমন প্রাকৃতিক পাহাড় বলুন নদী বলুন জঙ্গল বলুন গাছপালার যে পরিবেশ আশেপাশের সেই সবের দৃশ্য যখন আমাকে টানে তখন আমি তার ছবি কি বলবো ছবিটাকে আমি ক্যামেরাবন্দী করি যাতে সেই জিনিসটা আমার দেখতে একচুয়ালি ভালো লাগে ছবি তোলা আমার একটা ধরুন আমার একটা পেশা কিন্তু তার মধ্যেও কখনো কখনো মনে হয় যখন ছবি তুলতে যাই কোথাও কোথাও লক্ষ্য করি এক ধরুন কোনো লোকাল জায়গায় আমি ছবি তুলছি সেখানে আমি একটা জিনিস বেশী করে লক্ষ্য করি যে যে জায়গাগুলোয় ধরুন কিছুদিন আগেও আমি হয়তো আমি দু চার বছর আগে ছবি তুলতে গেছিলাম দেখেছিলাম গাছপালায় চারদিকটা ভরে আছে দিন দিন যেভাবে গাছপালা কাটা হচ্ছে গাছকে কেটে বাদ দিয়ে দেওয়া হছে সেটা কিন্তু একবারেই মানে ঠিক হচ্ছে না আমার কাছে ধরুন আসল পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে এই যদি গাছপালা না থাকে তাহলে সেই পরিবেশের ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাবে মানুষের একদিন সত্যিই অসুবিধার মুখে পড়বে